হ্যালো ভাই কোথায় আছিস আরে আমি একটু কাজের খোঁজে বেড়িয়েছি আর কি আচ্ছা যাওয়া তো যেতে পারে কেমন কি পয়সা টয়সা বা ওই দিকে কিছু দেখ না ভালো করে আচ্ছা ও সকাল আচ্ছা আমাদেরকে এখান থেকে পুরোপুরি নিয়ে যেতে হবে সব কিছু পয়সা টয়সা কারণ আমাদের তো ওখানের পয়সাতে খাওয়াদাওয়া তো আমাদের খরচায় থাকবে না বুঝেছিস তো

ও বুঝলাম তা কিছু ঠিক করলি আচ্ছা চেষ্টা করছি দাঁড়া এই কি বলছি শোন না বলছি যে ওখানে যাওয়ার আগে আমাদেরকে কি পুরো বাস ভাড়াটা এখান থেকে নিয়ে যেতে হবে বা সেখান থেকে আসার সময় হ্যাঁ কন্ট্রাক্ট তো আলাদা ব্যাপার না আচ্ছা ঠিক আছে বলছি কন্ট্রাক্টটা কত দিনের কন্ট্রাক্টটা হুম সেটা আমাদের আমাদের হুম বুঝেছি আচ্ছা কত তারিখে যাওয়ার কিছু প্ল্যান করা উচিত আমাদের দেখ না একটু কত তারিখে কি যাবি না আমার তিন দিন হবে না তারপরে আমার তিন দিন হবে না তারপরে কাজ নেই আমার কিছু তুই তাহলে তিন দিন পরে ওটা একটু কনফারমেশন নিয়ে নিস আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমারও কিছু কিছু ফ্রেন্ডসদের এই কাজই খুঁজছে আমি চেষ্টা করব তাদেরকে বলার জন্য কতজন কি দরকার পড়বে কিছু বলেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখ